পশ্চিমবঙ্গের লোকেরা একে অপরের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করে এবং বিনোদনের মাধ্যমেও সম্প্রদায় গড়ে তোলার চেষ্টা করে এই সবের কয়েকটি উপায় রয়েছে যেমন বিভিন্ন ধরনের উৎসব ধর্মীয় উৎসবও হতে পারে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হতে পারে এছাড়াও সাম্প্রদায়িক দেখা এবং আলোচনা এছাড়াও রয়েছে জাতিগত খাবারসহ আধুনিক রেস্টুরেন্ট ধর্মীয় উৎসবে খাবারের স্টল এছাড়াও আয়ুর্বেদিক ওষুধও রয়েছে আমাদের পশ্চিম বাংলায় বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব লেগেই থাকে সারা বছর এই উৎসব চলাকালীন বিভিন্ন ধরনের খাবারের স্টল বসানো হয় এবং এখনকার দিনে অর্থাৎ বর্তমানে আধুনিক রেস্টুরেন্টের সংখ্যা আগের থেকে অনেক পরিমাণ বেড়েছে এইসব উপায়ের জন্যই পশ্চিমবঙ্গের লোকেরা একে অপরের সাথে খুব সহজেই সংযোগ স্থাপন করতে পারেন এবং বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেও সম্প্রদায় গড়ে তুলতে সক্ষম হন